বলছি ম্যাম বলছি আমি কনকঢালি বলছি হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলছি এবার বলছি এবার সামনেই তো টেট পরীক্ষা তা আপনি যদি কিছু সাজেশান দেন ঠিক আছে হ্যাঁ যেতে পারবো হ্যাঁ একটু সাজেশানগুলো দিলে ভালো হয় রাজ্যের রাজ্যের যা বেহাল অবস্তা কালকে তাহলে কখন যাবো চারটের সময়